হ্যাঁ আমি আম হ্যাঁ আমি আপনার প্রতিবেশি দুধ আপনাকে প্রত্যেক মাসে দিই তো এই মাসেও দুধ দেবো তো হ্যাঁ কিন্তু আমি তো দুধ দিই ভালোই দিচ্ছি এর থেকে ভালো দুধ আর কেউ দেয় না আমার দুধের কোয়ালিটি সব থেকে ভালো কিন্তু অ্যা কিন্তু এখন যা খরচা বেড়ে গেছে দেখুন তো আপনি একটু বুঝুন এত দুধ গরু পোষা অনেক খরচা দুধের দাম একটু বাড়াতেই হবে না হলে হবে না তো কোনো ইয়ে নেই ঠিক আছে আমি

হ্যাঁ না না না আমাদের পিওর গরুর দুধ কোনো রকম জল মেশাই না কোনো রকম কোনো ইয়ে পেটে ব্যথা হওয়ার তো কোনো কথা নয় কারণ আমরা গরুকে ঘরের খাবার খাওয়াই